অন্যান্য দেশের তুলনায় ভারতের সাংস্কৃতিক সম্পূর্ণ আলাদা অন্য দেশে সাংস্কৃতিক যেভাবে ভারতের সাংস্কৃতিক সম্পূর্ণ আলাদাভাবে রয়েছে এখানে নানা জাতি বসবাস করে নানা রকমের পরিধান প্রযোজ্য আছে নানা জাতির মধ্যে যেমন বৌদ্ধ খ্রিষ্টান হিন্দু মুসলিম শিখ হ্যাঁ শিখ এক এক জাতির এক এক সাংস্কৃতিক পরিধান রয়েছে কিন্তু অন্য দেশে সেগুলি মানে সম্পূর্ণভাবে আলাদা তাদের এক এক্কাভাবে একই ধরনের পোশাক পরার সাংস্কৃতিক রয়েছে কিন্তু ভারতবর্ষের সম্পূর্ণ ভিন্ন কেউ ধুতি পাঞ্জাবি কেউ সালোয়ার কামিজ কেউ উর্দু ঘাগরা এ নানা রকমের পোশ নানান সাংস্কৃতিক লুঙ্গি পাঞ্জাবি রুগি পাগড়ি এই সমস্ত পরিধান রয়েছে কিন্তু অন্য দেশে খাবারের ক্ষেত্রেও তাই নানা জাতির নানা ধরনের খাবার রয়েছে মাছ ভাত মাংস ভাত সব্জি ভাত ডিম ভাত বিরিয়ানি বিভিন্ন রকমের খাবার মানুষ এখানে খায় বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মে ভাবে পূজা আর্চনা করেন বিভিন্ন রকমের ভাষা প্রযোজ্য এখানে বাংলা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা উড়িয়া ভাষা তামিল তামিল ভাষা কন্নড় ভাষা গুজরাটি ভাষা মারাঠি ভাষা তেলেগু ভাষা বিভিন্ন রকমের মানুষের ভাষা ভাষা বিভিন্ন রয়েছে বিভিন্নভাবে পূজা অর্চনা বিভিন্ন মানুষ বিভিন্ন জাতি ভাবে পূজা অর্চনা করে এবং বিশ্বাস তাদের সাঁওতালি ভাষায় মানুষ এটা সম্পূর্ণ অন্যান্য দেশের তুলনায় এই ভারত একেবারে আলাদা